কৃষকরা করতে পারে বা করতে পছন্দ করে এরকম পার্শ্বব্যবস্থা হল সবজি চাষ সবজি চাষটাও কৃষকদের মধ্যে একটি কাজেই হল এছাড়াও কিন্তু কৃষকরা বলতে পারেন মাটির তৈরি জিনিসও কিন্তু বানিয়ে থাকেন কৃষকদের কৃষিকাজের পাশাপাশি তেনারা কিন্তু অনেকেই তাদের কৃষিকাজের উপর বাদ দিয়েও তারা কিন্তু বাইরে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য ছুটে যায় তাদের হয়তো পারিবারিক কিছু সমস্যা বা বাচ্চাদের পড়াশুনো পরিবার চালানোর জন্য হয়তো কৃষিকাজটা ঠিকঠাক পরিমাণে চালাতে পারে না তাই তারা ভবিষ্যতে বা এই বর্তমান সমাজেও কিন্তু তারা কাজে বাইরে চলে যায়